আপনি কি হ্যালো হ্যাঁ কে বলছেন

হ্যাঁ আমি আমতলা গ্রামীণ হসপিটালের পেসেন্ট এখানের ব্যবস্থা তো ম্যাডাম খুব ভাজ এখানে আমরা খুব ভালোভাবে আছি হ্যাঁ চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা ম্যাডাম খুব ভালোই অনেক কমে ট্রিটমেন্ট করে অনেক রকমের ওষুধ খেতে দেয় লাগাতে দেয় তিনবেলা করেই আসে ম্যাডাম দেখাশোনা করতে হ্যাঁ ম্যাডাম যা যা অ মানে শ্বাসকষ্টতে যারা ভোগেন তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা আছে অক্সিজেনের আমার কিডনির সমস্যা হ্যাঁ কিছুটা হসপিটাল থেকে দেয় আবার কিছুটা কিনতে হয় হ্যাঁ ম্যাডাম সবই ব্যবস্থা ভালো আমাদের হসপিটালটা কী বলবো এক কথায় খুবই ভালো প্রায় এখানে ঠিক আছে এটা কাউকে বলবো না হ্যাঁ ম্যাডাম বহু হ্যাঁ মুর্শিদাবাদেই পড়েছি বহু তালিত যেটা বহু তালিত আমাদের পিন নম্বর তিরানব্বই বারো বাইশ ঠিক আছে ম্যাডাম ছাড়ছি